আমরা জানি বাঙালিদের বড়ো উৎসব দুর্গা পূজা ষষ্ঠী থেকে অষ্টমী আমাদের বাড়িতে কোনো প্রকার আমিষের রান্না নাহলেও বিভিন্ন রকম নিরামিষে রান্না করা হয় তার মধ্যে খিচুড়ি পোলাও এমন কি বি লুচি তরি তরকারিও থাকে কিন্তু নবমী থেকে দশমী আমাদের বাড়িতে বিভিন্ন রকম আমিষের রান্না করা হয় তার মধ্যে মাছ মাংস ডিম আরও বিভিন্ন রকম পদেরও রান্না করা হয় শুধুমাত্র দুর্গা পুজোয় নয় আমাদের কালী পুজো ভাইফোঁটাতেও বিভিন্ন রকম পদের আলোচনা এবং রান্না করা হয় তার মধ্যে মাছ মাংস ডিম সব সময় তো লেগেই রয়েছে এছাড়াও এমন কি বড়ো দিন যেটা খ্রিস্টানদের বড়ো উৎসব সেই সময়ও আমাদের বাড়িতে বিভিন্ন রকম কেকেরও রান্না করা হয় যা মা নিজের হাতে তৈরি করেন আমাদের জন্য আমাদের বায়না করার জন্য মা আমাদের জন্য বিবিন্ন রকম চকলেট এবং আরও নানা ধরন নানান ধরনের কেকেরও তৈরি করেন